বাচ্চাদের আঁকা শুরু করার সঠিক বয়স বলে কিছু হয় না যখন একটা বাচ্চা আঁকা শুরু করে ও নিজের মাথায় যেটা থাকে ওটা রঙের মাধ্যমে আঁকার মাধ্যমে ও নিজেকে খাতায় রাখে বা সবার সামনে রাখে সেটা ও চাইলে পাঁচ বছর বয়স থেকেও করতে পারে এবং সেটা চাইলে কুড়ি বছর বয়স থেকেও সম্ভব কিন্তু যদি একটা বাচ্চা সত্যিই আঁকা ভালবাসে আর ছোট থেকে ওটা করতে চায় সেটার সঠিক বয়স আমার অনুযায়ী তিন থেকে পাঁচ বছরের মধ্যে শুরু করা যেতে পারে